আমি পুরুলিয়ার দুলনি পাড়া থেকে বলছি আমি আপনার এজেন্সি থেকে একটি ক্যাব বুক করেছিলাম কিন্তু বহুক্ষণ যাবত দাঁড়িয়ে থাকার পরেও আপনার ক্যাব এখানে এসে পৌঁছোয়নি এবং ড্রাইভারকে কল করলে তিনি কল তুলছেন না অতএব আপনি আমার ট্রিপটি বাতিল করে দিন